হ্যাঁ আমি একটি অনলাইন স্ক্যামে ফেঁসেছিলাম যেটি হল আমি ফেসবুক থেকে একটি গাড়ির অ্যাড পেয়েছিলাম তো সেখানে আমি গাড়ির জন্য কথা বলেছিলাম তো সেখানে আমাকে বললো হ্যাঁ গাড়ির ডেলিভারি হয়ে যাবে বিভিন্ন যেগুলো কথাবার্তা হয় সব আরসি ফারসি ফটো দিয়েছিলো আমাদেরকে তারপরে আমাদেরকে বললো কি আগে টাকা পাঠাতে তো সো আমাদের একটা ফ্রেন্ড ছিলো আমাদের বন্ধুটা আগে টাকাটা পাঠিয়ে দিয়েছে তো তারপরে গাড়িটা তো পাঠায় নি তারপরে আস্তে আস্তে আরো টাকা চাইছে টাকা চাইতে চাইতে তো প্রায় এক দেড় লাখের কাছাকাছি টাকা নিয়ে নিয়েছে তো আমাদের দিবে বলেছিলো পঞ্চাশ হাজার টাকা দিবে বলেছিলো তো এখন এক দেড় লাখ টাকার কাছাকাছি নিয়ে নিয়েছে তো সেটা আমরা মোকাবিলা করেছি হচ্ছে থানায় গিয়েছিলাম থানায় গিয়ে আমরা রিপোর্ট ডায়েরি করেছিলাম তো সেটা এখন থানার আন্ডারে চলে গেছে এবং থানা সেটা কাজ থানার উপর সেটা হচ্ছে